একটি নব জাতক শিশুর তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার প্রথম তেইশ দিনের মাথায় অশুচি মানা হয় তাই প্রথম তেইশ দিনের মাথায় ষষ্ঠী পুজো করে তাকে শুদ্ধকৃত করা হয় এরপর তার পাঁচ মাসের মাথায় মুখে ভাত হয় মুখে ভাতে তাকে প্রথম মুখে ভাত দেওয়া হয় এবং নানান আচার অনুষ্ঠান করা হয় এই সময় সেই শিশুর সঙ্গে তার মামা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে এরপর সেই শিশুর নামকরণ করা হয় এবং সেই নামকরণ করার জন্য জ্যোতিষকে ডেকে তার কুণ্ডলী নির্বিচারে সেই নামকরণ করা হয় এছাড়া বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই শিশুকে নতুন জীবনের পথে অগ্রসর হতে মানুষ প্রেরণা দিয়ে থাকে